হ্যাঁ নমস্কার আমি সুবর্ণা ব্যানার্জি বলছি বলছিলাম যে আমি আপনা জানতে পারলাম আপনি একজন ওয়েডিং প্ল্যানার তো আমার গত আগামী দশ জুন জুন দুহাজার তেইশে বিয়ে তো আমি হ্যাঁ তো আমি আমার একজন বন্ধুর কাছ থেকে আপনার নাম্বারটা পেলাম তো আপনি হ্যাঁ কি আমার সাথে কিছুক্ষণ কথা বলতে পারবেন আচ্ছা তো আপনি কী কী করেন মানে ডেকোরেশন ভিডিওগ্রাফি না ফটোগ্রাফি একটু বলুন

আমার প্রয়োজনীয় বলতে আমার বরের গাড়ি আসবে ওটা কীভাবে সাজানো হবে বা আমার ফটোগ্রাফি হবে না ভিডিওগ্রাফি হবে তো এইগুলো একটু বলুন আমাকে আর যেমন স্ন্যাক্স হুম লোকজন বলতে আমার ওই ছয়শো সাতশোর মতো

আমার তো ন তারিখ থেকে হলে ভালো হয়

আচ্ছা দুটো করতে হ্যাঁ দুটো করতে কত পড়বে আচ্ছা আর এমনি স্ন্যাক্স খাওয়ার সিস্টেম যেমন টেবিল চেয়ারে বসে না বুফে সিস্টেমে হবে একটু যদি বলতেন আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর আপনারা কি এমনি ব্রাইডকে সাজানোর জন্য ব্রাইডাল কোনও মেকাপ টেকাপ এইসবের কোনও ব্যবস্থা আছে আপনাদের আচ্ছা তো পুরোটা মিলিয়ে কত প্যাকেজটা কত পড়ছে আচ্ছা আচ্ছা তো প্রিয়ঙ্কা ম্যারেজ হলটা কোথায় আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ